সরকারি যে সমস্ত হাসপাতালগুলো আছে সেই সমস্ত হাসপাতালে বর্তমানে ভালো ডাক্তারবাবু আসছে ভালো পরিষেবা পাচ্ছে কিন্তু বর্তমানে আমি যেখানে বাস করি সেখানে যে সরকারি গ্রামীণ হাসপাতালগুলো আছে সে হাসপাতালগুলোর চেহারাটা একদম সম্পূর্ণ অন্য রকম এখানকার হাসপাতালগুলো ভালো তত ভালো উন্নতি নেই এখানে হাসপাতালগুলো ডাক্তারি পরিষেবা ভালো নাই ডাক্তারের যদি বারোটার পরে কোনও রুগী যায় সেক্ষেত্রে সেই হাসপাতালের যে ডাক্তারবাবু থাকেন তিনি তো সেখানেই রাখেন না সঙ্গে সঙ্গে সেখান থেকে রুগীকে ট্রান্সফার করে অন্য কোথাও পাঠিয়ে দেন কী কারণে দেন আমরা বর্তমানে জানি না বর্তমানে আমিই যেখানে থাকি হিঙ্গলগঞ্জ এখানে হাসপাতাল যে সমস্ত গ্রামীণ হাসপাতালগুলো আছে সেগুলো যদি আরও উন্নতি হয় সেক্ষেত্রে খুব ভালো হয় কারণ এখানে আরও বেশি পরিমাণ ডাক্তারের দরকার নার্স দরকার আরও যেই সমস্ত অপারেশান যে সমস্ত থিয়েটারগুলো থাকে সেই বেশি করে সেই সমস্ত থিয়েটারগুলো আরও বাড়ানোর দরকার আরও ভালো উন্নত মানের ডাক্তার যদি আসা হয় আসেন তাহলে এখানে খুব ভালো হতো এটা যত তাড়াতাড়ি পারেন আপনারা দেখবেন যে এই যে গ্রাম্য যে সমস্ত এলাকাগুলো আছে সেই গ্রাম্য এলাকা যাতে উন্নয়ন ডাক্তারি যে সমস্ত সরকারি হসপিটালগুলো আছে বা ডাক্তারি পরিষেবাগুলো আরও যদি উন্নত হয় গ্রাম্য মানুষগুলো খুবই সুবিধা পায় সেই বিষয়ে আপনারা আরেকটু উন্নত করলে ভালো করা উচিত বলে মনে করি আমি